ভারতবর্ষে খুব বিশিষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিশ্বাসগুলি বলতে আমাদের এখানে দুর্গা পুজো হয় দুর্গা পুজো তো হোলি উৎসব আর রাখি বন্ধন উৎসব পালন করা হয় এখানে দুর্গা পুজো বলতে নয় দিন ধরে দুর্গা পুজো সেল উৎসব পালন করা হয় আর গণেশ পুজো সেই আগস্ট মাসে গণেশ পুজো পু পালন করা হয় মুম্বাইয়ে সেটা বিশেষ বড়ো সড়ো করে পালন করা হয় উৎসবগুলি সেখানে গণেশ ঠাকুকে মূর্তি এনে গণেশ ঠাকুরকে সাজিয়ে সাত দিন ধরে পুজো করে সাত নম্বর দিন দশমীর দিন গণেশ ঠাকুরকে জলে ভাসান দেওয়া হয় আর একইভাবে আমাদের দুর্গা পুজোটাও একইভাবে পালন করা হয় মা দুর্গার মূর্তি আনা হয় ন দিন ধরে দুর্গা পুজো হয় দশমীর দিন দশ নম্বর দিনে সেই দুর্গা মাকে সামনে নদীতে গিয়ে ভাসান দিয়ে দেওয়া হয়